আমি মনে করছি গ্রাম অঞ্চলে যে তরুণ প্রজন্ম উপযুক্ত জীবন সঙ্গিনী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ উপযুক্ত সঙ্গী জীবনসঙ্গী পাওয়ার জন্য তাদেরকে শহরের দিকে স্থাপন করা যাবে না প্রথমে তাদেরকে বলতে হবে গ্রাম থেকে ভালো করে লেখাপড়া শিখে গ্রামে তোমারা স্থা কিছু ব্যবসা কর ক্ষুদ্র শিল্প হলেও তোমরা তৈরি কর দিয়ে একে অপরের সাথে জীবনসঙ্গী বেছে নাও গ্রামেও কিন্তু অনেক কিছু পেশার মধ্যে থাকতে পারে কিন্তু মানুষ এখন বসতি গড়তে চেষ্টা করছে সব সময় শহরে কেন না শহরে ছেলে মেয়েকে মানুষ করতে পারবে ভালো ভালো স্কুল আছে কলেজ আছে বিভিন্ন গানের জায়গা আছে নাচের জায়গা আছে সেগুলি মনে করে মানুষ ভাবছে যে শহরে যাবো কিন্তু আমরা এখন বর্তমান যুগে গ্রামেও দেখতে পাচ্ছি যে এই ভালো ভালো স্কুলগুলি নার্সারি লেভেল থেকে স্কুলগুলি চালু হচ্ছে ছবি আঁকা বলুন কম্পিউটার নাচ গান সব কিছু কিন্তু গ্রামেও এখন চালু হচ্ছে গ্রাম বলে পিছিয়ে নেই তবু মানুষ চাইছে শহরে গেলে হয়তো আরো পাব কিন্তু এটা তো ভুল মানুষের তারা কেনই বা শহরে বসতি স্থাপন করতে পছন্দ হচ্ছে জীবনসঙ্গিনী পেতেই পারে এখানেও আবার শহরে যারা আছে তারাও ভাবছে তাই তো আমরা কীভাবে জীবনসঙ্গিনী পাব কীভাবে চলব এগুলি ভাবতেই থাকছে জীবনসঙ্গী তো পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে লোকেরা তাই শহরে যাচ্ছে এটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত আমার মনে হয় না কারণ লোকেরা ভাবছে যে এই জীবনসঙ্গিনীরা গ্রামেও কিন্তু স্থাপন করা যেতে পারে উভয়ই কিন্তু কাজকর্ম করে এখন গ্রামে স্বনির্ভর হচ্ছে মানুষজন তাই তারা শুধুমাত্র গ্রাম শহরকেই যে বেছে নেবে এটা কিন্তু ভুল শহর শহরের মতো চলে গ্রাম গ্রামের মতো চলে জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য কোনো কিছু ভুল এটা ঠিক নয় আমাদের তরুণ প্রজন্ম এ আবারো পরবর্তীকালে যে আমাদের নবীন প্রজন্ম এরাও কিন্তু না হলে গ্রামে যদি না সব কিছু থাকে এরাও শহরের দিকে যেতে আগ্রহী হবে তাই আমাদেরকে ঠিক রাখতে হবে গ্রামটাই যাতে আমাদের সব কিছু হয় এটাই আমি আশা রাখছি